স্বাস্থ্য সেবা সামাজিক অবলম্বন এবং মর্যাদার দিক থেকে পূর্ব বর্ধমান জেলার বয়স্ক জনগোষ্ঠীর মুখোমুখি প্রধান চ্যালেঞ্জগুলি হল এই যে আমরা গ্রামে গঞ্জে বাস করি সেই ক্ষেত্রে আমাদের গ্রামে আগেকার দিনে কিছু মোড়ল বলে লোক ছিলো তারা প্রথম দিকে গ্রামে কিছু ক্যাম্প করাতো এবং সেই ক্যাম্পে সেই গ্রামের মানুষদের চিকিৎসা হতো এবং আশেপাশে মানুষদের চিকিৎসা হতো সেই চিকিৎসার পর পর সেই মানুষরা অনেকটা সুস্থ হয়ে পড়তো এবং মানুষরা ভালো হতো এবং এর ফলে যে সুযোগগুলি পাওয়া যেতো সেগুলি হচ্ছে শহরের ডাক্তাররা গ্রামে এসে মানুষদের ট্রিটমেন্ট করার সুযোগ পেতো মানুষরা শহরের মানুষদের ভরসা করতো এ ছাড়া আরও অনেক কিছু ছিলো যেমন বার্ধক্য অবস্থার যত্ন এগুলি বার্ধক্যের সময় মানুষ কোথাও যেতে পারতো না পরে যখন গ্রামে ক্যাম্প হতো ফলে মানুষের সেগুলি অনেকটা সুবিধা পেতো মানুষ ঘরে বসেই ডাক্তার দেখানোর সুযোগ সুবিধা পেতো এ ছাড়া বাইরের ডাক্তাররা এসে তাদের খুব যত্ন নিতো ফলে তাদের বিভিন্ন রোগ যেমন অক্ষমতা বধিরতা স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সমস্যা যেমন অন্ধত্ব এ ছাড়া বিভিন্ন সমস্যা হলে তারা ডাক্তারকে বলতে পারতো এ ছাড়া তাদের গ্রামীণ এলাকায় হাসপাতাল যেমন ইত্যাদি করা হতো